আমি হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ওষুধে বিশ্বাস করি আমার বাড়িতে কোবাই সবারই এই সব ওষুধ খেয়ে সুবিধা হয় সবাই এই ওষুধ খেয়ে ভালো থাকে আয়ুর্বেদিক ওষুধ পছন্দ করি প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এর কোনো কেমিক্যাল থাকে না তাই সবার আমাদের ভালো হয় যখন দেখি এতে কোনো অসুবিধা সুবিধা হয় না তখন হাসপাতালের পরামর্শ নিই ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে চিকিৎসা করি ডাক্তারবাবু যেইভাবে বলে সেইভাবে চিকিৎসা হয় হাসপাতালে ভর্তি টর্তি করে সেবা শুশ্রূষা করা হয় তাই হোমিওপ্যাথি ওষুধ কাজে না লাগলে তখন প্রাকৃতিক উপায়ে তখন ভালোভাবে না চিকিৎসা হলে তখন হাসপাতালের মাধ্যমে সেইগুলো পছন্দ করি তাহলে হাসপাতালকে যাতায়াত করে আর ইয়ে যেয়ে তার পরে ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে চিকিৎসা করা হয় ডাক্তার যা বলে সেইভাবে ওষুধপত্র খাইয়ে সেবা শুশ্রূষা করা হয় বাড়ির সকলের অসুবিধা হলে হাসপাতাল নিয়ে যাওয়া হয় যখন হোমিওপ্যাথিতে না সারে তাই আমি হোমিওপ্যাথিকেও পছন্দ করি অনেকের বাড়িতে সবার ভালো হয় তাই হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঔষধ প্রাকৃতিক উপায়ে পরি পদ্ধতির হয় বলে তৈরি হয় সেই জন্য প্রাকৃতিকে অত কেমিক্যাল কিছু থাকে না তার ভিতরে যখন না অসুবিধা ভালো হয় সুবিধা হয় তখন হাসপাতালের মাধ্যমে সেবা শুশ্রূষা করে ডাক্তারের পরামর্শ নিয়ে সেইভাবে চিকিৎসা করা হয় ডাক্তার যা বলে তাই করি